গ্রামীণ এলাকার মানুষ সচরাচর সমাজবদ্ধ হয় এবং সামাজিক হয় গ্রামীণ এলাকায় একটা শিশুকে খেলার মাঠে একটা শিশুকে দলবদ্ধভাবে স্কুলে যেতে একটা শিশুকে বিভিন্ন খেলায় পাঠানো হয় শিশুরা নিজেই সেই খেলায় অংশগ্রহণ করে সেই খেলায় অংশগ্রহণ করে কারও ভালো লাগা কারও খারাপ লাগা দলবদ্ধভাবে কীভাবে থাকা যায় সেই শিশুরা একে অপরের প্রতি ভালোবাসা একে অপরের প্রতি রাগ একে অপরের প্রতি যোগাযোগ ইত্যাদি ভালো হতে থাকে শিশুদের এইভাবে গ্রামের প্রত্যেকটি শিশু ধীরে ধীরে একটি শিশু আরেকটি শিশুর প্রতি নির্ভরশীল হয়ে পড়ে যাতে তারা ভবিষ্যৎ জীবনেও একজন আরেকজনের পক্ষে নির্ভরশীল হয়ে ওঠে এবং ভবিষ্যতে তারা একসাথেই কোনও কাজ করার সংকল্প করে থাকে